বাংলা বলতে সাধারণত আমরা বাঙালিকেই বুঝি অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলে বাংলার বিভিন্ন ঐতিহ্য বা উৎসব আছে যেমন দুর্গা পুজো কালী পুজো এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ এই অনুষ্ঠানেও বাঙালিরা সকলেই নতুনভাবে সেজে ওঠে অর্থাৎ নতুন বর বছর আগমন জানানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন নাচ গান আবৃত্তি করা হয় এছাড়াও বাঙালির অন্যতম একটি উৎসব হলো দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে বাঙালিরা আট দিন ধরে পূজার আনন্দে মেতে ওঠে এবং সেই সময়ে তারা শাড়ি ধুতি পাঞ্জাবি এইসব জামাকাপড় পরে এবং সেই সময়েও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাতেও বিভিন্ন বাংলার গান আবৃত্তি গান নাচ সমস্ত কিছু পালন করা হয় এছাড়াও কালী পুজোতেও বাঙালিরা এই একই ধরনের অনুষ্ঠান করে থাকে এই অনুষ্ঠানে আমরা বাংলা ভাষাকে বিশেষভাবে সম্মান করে বাংলার গান ও আনন্দে মেতে উঠি